পশ্চিম বর্ধমান জেলার প্রধান কৃষি পণ্য হল ধান ডাল শাক সবজি পাঠ তুলো আখ গম ইত্যাদি এগুলির মধ্যে ধান গম শাক সবজি খাদ্যদ্রব্য এবং পাঠ তুলো আখ অর্থকারী ফসল বাণিজ্যিক ধান পাঠ মূলত গ্রীষ্মকাল এবং বর্ষাকালে চাষ করা হয় বোরো ধান চাষ করা হয় শীত গ্রীষ্মকালে এবং আমন ধান চাষ করা হয় বর্ষাকালে শাক সবজি ফল মূলত শীতকালে উৎপন্ন এবং প্রধান ফসল যেখানে ফলমূল বিশেষত অর্থকারী ফসল হিসেবে ব্যবহার করা